পরিবহন সুবিধার অভাব স্বাস্থ্যকেন্দ্রের অ্যাক্সেসকে প্রভাবিত করে কারণ হঠাৎ যদি কোনো রোগীর অসুবিধা হয় তাহলে যে হসপিটালে নিয়ে যাবে বিশেষ করে রাত্রিবেলা সেখানে যদি গাড়ি না থাকে তাহলে কীভাবে নিয়ে যাবে এখন তবুও একটু সুবিধা হয়েছে যে মানুষের অসুবিধা বা ডেলিভারি রোগীর হসপিটাল থেকে গাড়ি ফোন করলে এসে যায় কেননা আশা দিদিরা তাতে সাহায্য করে তাই আমি মনে করি যে পরিবহন ব্যবস্থা স্বাস্থ্যসেবার অ্যাক্সেসকে প্রভাবিত করে যদি হসপিটাল থেকে গাড়ির সুবিধা থাকে ফোন করলে যায় তাহলে খুবই ভালো নাহলে মানুষ কঠিন অসুবিধার সম্মুখীন হয় আর হসপিটালগুলি তো সবারই বাড়ির পাশে নয় যেমন যার বাড়ি তার তেমন দূরত্ব আর সেই রকম মানুষ ফলভোগ করে অসুবিধায় যদি সামনে হয় তাহলে কোনো অসুবিধাই নেই যদি দূরে হয় তাহলে মোটামুটি বাড়ি থেকে হসপিটাল পৌঁছাতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায় এবং আমরা সবাই মনে করি যে যদি তাড়াতাড়ি আরও যাওয়া যেত তাহলে খুবই ভালো হত তাই হসপিটালগুলোতে স্বাস্থ্যসেবার অ্যাক্সেসকে পরিবহন সুবিধা প্রভাবিত করে করে